আমি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে নিই তারপর বাসন টাসন ধুয়ে চা খাই চা টা খেয়ে স্নান করি স্নান করে পুজো করি পুজো টুজো সেরে নিয়ে সবারই জন্য টিফিন বানাই তারপর ছেলেকে টিফিন খাইয়ে স্কুলে পাঠাই তারপরে রান্না বসাই রান্না টান্না করে গ্যাস ট্যাস সব মোছামুছি পরিষ্কার করে নিই করে নিয়ে আবার দেড়টার সময় দোকান থেকে চলে এলে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি তারপর বাসন টাসন ধুয়ে নিই ধুয়ে নেবার পরে একটু রেস্ট নিই রেস্ট নিয়ে বিকেলে উঠে একটু ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করে তারপর সন্ধ্যে দিই সন্ধ্যে দেওয়ার পর সন্ধ্যে দেওয়ার পর সবারই জন্য রাত্রে খাবার বানাই তার মাঝে ছেলেকেও পড়াই পড়ানো হয়ে গেলে দোকান থে কে চলে এলে আবার খাওয়া দাওয়া করে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করে শুয়ে পরি